হ্যালো বলছি এমনি কাজকর্ম প্রিন্টিংয়ের ব্যবসা কেমন চলছে

কিন্তু এখন কাজের একটু চাপ বা আসছে আস্তে আস্তে যেমন একটা দশ হাজারের প্রায় মেমো আছে ঠিক আছে দশ হাজারের মেমোটা ওইটা তোমাকে সাতদিনের মধ্যে দিতে হবে হবে তো হ্যাঁ ওইটা আমার যাবে আপনার ওই দিকে ঠিক আছে আর কী আর বলি বলি ওইটা প্রিন্টিংটা আপনি চার্জ নেবেন আপনার ওইটা তিনশো টাকা চারশো হাজার ঠিক আছে চারশো টাকা হাজার নেবেন আর বলি কাগজ কাগজটা নেবেন আপনি ওই সে বালাপুরের কাগজটা নেবেন ঠিক আছে হুম ওটা ওয়ান এস সাইজ ও বলি ওয়ান এস সাইজের হবে হ্যাঁ হ্যাঁ একদম বাইন্ডিং ওটা হবে আপনার হাজার পিস ঠিক আছে হাজার হাজার পিসেই করে করে দেবেন ঠিক আছে হাজার পিস করে সাত হাজার আছে ঠিক আছে আর পুরো বাইন্ডিং টাইন্ডিং করে রেডি করে দিতে হবে কেমন আর এমনি সব ঠিক আছে খবর ওকে আর আর হ্যাঁ বলুন হ্যাঁ কালকে দেখলাম তো এই মোটামুটি ঠিক আছে ঠিক আছে অসুবিধা কিছু নেই হ্যাঁ মার্কেট একটু ডাউন চলছে দেখি একটা কাজ এগিয়ে এসেছে এই কাজটা বড়ো কাজ আছে মোটামুটি বুঝলেন তো এই কাজটা আমাদের ঠিকঠাকভাবে করে দিতে হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ডেলিভারিটা একটু তাড়াতাড়ি করতে হবে ঠিক আছে আর একটু ওদের কাজটা একটু বুঝিয়ে দেবেন কেমন কাজটা বুঝিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ একটু তাড়াতাড়ি করবেন আর ছাপা আর বলি প্রিন্টিংয়ের কোয়ালিটিটা যেন ভালো হয় ঠিক আছে কালি হ্যাঁ হ্যাঁ কালিটা একটু ব্লু কালারটা দেবেন ব্লু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ম্যাটার হ্যাঁ ম্যাটারটা আমি দেখে নেব প্রুফটা দেখে দেবো ঠিক আছে ফাইনাল বলে দেবো কেমন আর কালিটায় ব্লু দেবেন ঠিক আছে যে গ্লসি যেন হয় পালিশ যেন হয়

ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে